আচ্ছা এটা কি নিউমার্কেট মন্ডল স্টোর আচ্ছা বলছি আমি গত বছর গিয়ে পূজার সময় আপনাদের দোকান থেকে শপিং করেছিলাম রোববার দিনে যাবো ভাবছি আপনাদের দোকানে হ্যাঁ আপনাদের দোকানে এবছর জামাকাপড়ের মধ্যে নতুনত্ব কী আছে কিন্তু আমার না দাদা সমস্ত যে জিনিসগুলো আমি নেবো কাপড়গুলো কিন্তু খুব ভালো হতে হবে ঠিক আছে একটু ভালো কাপড় আমার লাগবে

তা কিরম সময় গেলে আপনার দোকান মোটামুটি একটু ফাঁকা থাকে কিরম সময় হ্যাঁ কাস্টমারের চাপ একটু কম থাকবে আমি একটু সেই টাইমে যেতে চাই আমার এমনিতে তো সানডে ছুটি আমার এমনিতে সানডেতে ছুটি এবারে আপনি যদি বলেন অন্য দিনে সন্ধের পরে হলে আমি ফ্রি আছি সাতটার পরে

ঠিক আছে ঠিক আছে তাহলে দাদা আমি ওই হ্যাঁ আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আমার ওই আশেপাশেই বাড়ি আছে আমি ফ্যামিলি নিয়েই চলে যাবো হ্যাঁ আমি আমি যাবো আমার আত্মীয় সব আমি সবারই শপিং করবো দাদা আপনাদের দোকান থেকে আপনারা একটু ডিসকাউন্টটা একটু দেখে দেবেন একটু জামা কাপড়ের কোয়ালিটি একটু দেখে দেবেন আমরা এটাই তো চাই আগের বছরে গিয়ে আমি অনেক ভালো পেয়েছিলাম আপনার কাছ থেকে জিনিসপত্র

ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা গিয়ে এই দিনেই তো যাবো